জলে গোবর মিশিয়ে প্রবেশ দ্বার বা প্রান্তে স্প্রে করার পেছনে যুক্তি হলো এটাই জীবাণুমুক্ত থাকে এবং বাড়ির পজিটিভিটিটা বজায় থাকে